স্থানীয় খেলাধুলা স্থান স্থানীয় কিছু খেলাধুলো ও বিনোদনমূলক ক্রিয়াকলাপ বলতে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত চন্দ্রকোনাতে চ্যালেঞ্জ কাপ প্রতিযোগিতা একটা বিরাট বড়ো ভূমিকা পালন করে তো এই প্রতিযোগিতায় বিভিন্ন রাজ্যের ভিন রাজ্যের ও আমাদের রাজ্যের বিভিন্ন টেনিস বলের ক্রিকেটের বড়ো বড়ো নামি দামি বিভিন্ন খেলোয়াড়রা এখানে খেলতে আসেন এবং এবং এখানে প্রচুর দর্শক প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার দর্শকের সমাগম হয় এবং স্থানীয় প্রায় সমস্ত মানুষ এতে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করে এই খেলাটি অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে এবং মানুষের মধ্যে পরিচিত লাভ করেছে এবং জেলার মধ্যে একটা অন্যতম ঐতিহ্যবাহী প্রতিযোগিতা হিসাবে স্থান পেয়েছে এছাড়াও স্থানীয় বা স্থানীয় মানুষদেরকে একত্রিত করতে বিভিন্ন যে আমাদের জেলার বিভিন্ন সিনেমা হলগুলি এছাড়া স্থানীয় লোকেদের পরিচালিত নৃত্যগীত অনুষ্ঠান নাটক যাত্রাপালা প্রভৃতি মানুষদেরকে একত্রিত করতে ও বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়কে সম্প্রীত করতে সাহায্য করে